গ্রামীণ মানুষ খেলাধূলার দিক দিয়ে বিশেষভাবে উপকৃত হয়েছে যদি বলেন প্রথম যদি উপকারের কথা বলেন তাহলে হচ্ছে শারীরিকভাবে উপকৃত হয়েছে ঠিক আছে কেননা গ্রামীণ মানুষের কোনো জটিল রোগ নেই খেলাধূলার মাধ্যম দিয়ে তারা বিভিন্ন জটিল রোগ থেকে মুক্তি লাভ করেছে খেলা খেলার মাধ্যমে আমাদের কী হয় শরীরকে সুস্থ রাখে আমাদের মূলত হৃদপিণ্ড মানে আমাদের হার্ট যে শ্বাস প্রশ্বাসের জিনিস সেটা দৌড়াদৌড়ি করলেই সেটা তো সচলভাবে চলছে ফুসফুসটা ঠিক থাকছে এতে রক্ত সঞ্চালনটা ঠিক থাকে এভাবে খেলাধূলার মাধ্যমে গ্রামীণ মানুষ ও কোনো কিছু ভাবে এ না হয় হোক না হোক উপকৃত না হোক খেলাধূলার মাধ্যম দিয়ে তারা সুন্দরভাবে উপকৃত হয়েছে আর সামাজিক যোগাযোগটাও তারা খেলার মাধ্যম দিয়ে এ এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করতে পেরেছে খেলার মধ্যে দিয়ে বিভিন্ন জন বিভিন্ন আবার কিছু গ্রামীণ অঞ্চলেরই আমাদের এলাকার কিছু ছেলে যারা ভালো ভালো জায়গায় খেলার মাধ্যম দিয়ে সুযোগ পেয়ে গিয়েছে তাদের তাদের ভবিষ্যৎ ভালো হয়েছে এটাই